হ্যাঁ হ্যালো বলছিলাম যে এটা হোটেল তো আমি যেই খাবারটা অর্ডার দিয়েছিলাম ওটা তো আমার এখনও বাড়িতে পৌঁছায় নি তো আমি বলছিলাম যে কখন পৌঁছবে আমরা বাড়িতে সবাই মিলে একসাথে খাবো বলে অর্ডার করেছিলাম তো এখনও তো অর্ডারটা যায় নি বাড়িতে তো কখন যাবে একটু জানতে পারি টাইমটা আমি দিয়েছিলাম সকালে দিয়ে আমি খাবো বাড়িতে সবাই মিলে একসাথে আজকে খাবো বলে অর্ডার করেছিলাম সবাই তো বাড়িতে বসে আছে না তো কখন জানতে পারি তাহলে একটু সময় মতো পৌঁছে দিলে ভালো হয় আর কি আর আমি যেইখান থেকে অর্ডারটা দিয়েছিলাম সেটা মনে আছে তো নদীয়া বাসস্ট্যান্ডের বিপরীতে আমার বাড়ি ওইখানে যেন খাবারটা চলে যায় কারণ বাড়িতে তো সবাই আছে না বাড়িতে ছোটো বাচ্চা আরে আছে তারা তো ঘুমিয়ে যাবে ওই জন্য বলছিলাম যে যাতে একটু যাতে সকাল করে যায় আর সবাই মিলে তাহলে খাওয়াটা হয়ে যেত তাহলে বাড়িতে কেউ ঘুমতো না বাড়ির ছোটো ছোটো বাচ্চা আছে মা আছে বাবা আছে ঠাকুমা আছে দিদি আছে সবাই মিলে খাবো বলে আমরা অর্ডারটা করেছিলাম তো এখনও ডেলিভারি তো হয় নি ওই জন্য বলছিলাম যে যাতে ডেলিভারিটা তাড়াতাড়ি হয়ে যায় আর শয়ে আমার বাড়ি তো বললাম যে নদীয়া বাসস্ট্যান্ডের বিপরীতে ওইখানে যেন খাবারটা চলে যায় তাহলে ওইখানে গেলেই আমি নিয়ে নেবো খাবারটা দিয়ে ওই সবাই মিলে আমরা একসাথে খেয়ে নেবো ঠিক আছে তাহলে